আগেকার দিনে জলের খুব অসুবিধে হতো এখন কৃষিতে নতুন রকমের উদ্ভাবনা পদ্ধতিগুলি তৈরি হয়েছে তার মধ্যে যেমন আমাদের সাবমারসিবল বা মিনি শ্যালো এটা আগেকার দিনে জল তুলতে অনেক দূর থেকে জল নিয়ে আসতে হতো পুকুর বা খাল থেকে এখন কিন্তু সাবমারসিবল টুয়েল শ্যালো মিনির মাধ্যমে জল পাইপ লাইনের মাধ্যমে যে যার জমির মাথায় কিন্তু জল পড়ে যার ফলে চাষবাস করতে মানুষের অসুবিদে হয় না আগে গোরুর লাঙলে হাল করা হতো এখন কিন্তু গোরুর লাঙলে আর হাল করা হয় না এখন ট্রাক্টর পাটেলারের সাহায্যে হাল করা হয় আগে সহজেই মানুষ চাষবাস করতে পারতো নিজে হাতে করে অনেক কষ্ট করে চাষবাস করতে হতো কিন্তু এখন সহজেই মানুষ চাষবাস করতে পারে কারণ ধান কাটার জন্য মুনিষ লাগে না হাতে কাটতে হয় না এখন মেশিনের সাহায্যেই ধান কাটা হয়ে যাচ্ছে ধান কেটে বস্তায় প্যাকেট হয়ে যায় এবং বিক্রির জন্য ট্র্যাকটার বা লরিতে করে নিয়ে চলে যাওয়া হয় আগে গোরু গাড়ি করে নিয়ে যেতে হতো এখন আলু লাগানার জন্য আলু কাটার মেশিন এবং আলু লাগানোরও মেশিন বেরিয়ে গিয়েছে যার ফলে কৃষিতে চাষবাস করা এখন অনেকটাই সহজ হয়ে গিয়েছে এবং সার আগে গোবর সার খোল ইত্যাদি ব্যবহার করা হতো এখন বিভিন্ন ধরনের রাসায়নিক সার জৈব সার বেরিয়ে গিয়েছে যার ফলে কিষিকাজ করা অনেকটাই সহজ হয়ে গিয়েছে মানুষ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের সাহায্যও এখন পারছে এখন কৃষি লোন বা আদার্স অনেক স আল অনেক জায়গা থেকে ছাড়েরও ব্যবস্থা করা হয়েছে